আমার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে ইতিবাচক কিছু কিছু অভিজ্ঞতা আমার রয়েছে যে ইতিবাচক জিনিসটি হল আমার কালার পেন্সিল আমি কয়েকদিন আগে শ্রদ্ধাঞ্জলি বুক এণ্ড পেপার দোকানে একটি ক্যামলিনের ক্যামলিন কোম্পানীর কালার পেন্সিল খেয়ে কিনেছিলাম যেটিতে বারোটা শেডস থাকে এবং এর দ্বারা খুব সুন্দর সুন্দর রিয়ালাস্টিক জিনিস আঁকা যায় তা আমি এটি পেয়ে খুবই খুশি হয়েছি এবং আমি এর দ্বারা অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পারছি তাই জন্য আমি খুব খুশি